হ্যাঁ আমি এঁকেছিলাম এমন কিছু যেটা আঁকার সময় আমি জানতাম না যে এর তাৎপর্য এতোটাই বেশি তবে আঁকা হয়ে যাবার পর আমি সেটা নিয়ে যখন গবেষণা শুরু করলাম তখন জানলাম যে এটার তাৎপর্য অনেকটাই বেশি সেটা হচ্ছে মান্ডালা আর্ট এবং মান্ডালা আর্ট হচ্ছে বৌদ্ধ ধর্মকে অবলম্বন করে তৈরি সেটা আমি আঁকার পর জানতে পারি এবং বৌদ্ধা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ